না আমি পারি না দোকান থেকে ফটো তুলে তুলে অ্যালবামের ভিতর রাখি মাঝে সাঝে দেখি আমার বাড়ির থেকে কুটুম আসলে আমার দাদা দিদিরা আসলে আমি ফটোগুলো বার করে দেখাই যে দেখ আমি ও এখানে গিয়েছিলাম ফটোগুলো কত সুন্দর সুন্দর একবার আমার দাদার নিয়ে গিয়েছিলাম আমার দাদা গিয়ে আমার কটা ফটো তুলে দিয়েছিলো তাই আমি ফটোগুলো অ্যালবাম করে রেখে অ্যালবামের ভিতর রেখে মাঝে সাঝে দেখি আমার দি একটা দিদির আমি দেখেছিলাম ফটোটা বলছে ওটা হেবি সুন্দর হয়েছে ফটোটা আমি বলি হ্যাঁ ভালো হয়েছে আমি একবার দীঘায় গিয়েছিলাম দীঘাতে খুবই সুন্দর সুন্দর দীঘাতে দুদিন থেকে চলে এসেছিলাম এসে বাড়িতে বাড়িতে ছিলাম কদিন ছিলাম থাকার পরে আমার দিদি ডেকেছিল ক্যানিং ক্যানিং ক্যানিংয়ে গিয়ে কটা তিন চারটে পার্ক রয়েছে ও পার্কে পার্কে ঘুরে কত সুন্দর আমাদের এখানে একটা কফি শপ আছে ওখানে গিয়ে ফটো তুলেছিলাম ফটোগুলো আছে অ্যালবামের ভিতর রেখে দিচ্ছি মাঝে সাঝে করে দেখি খুবই ভালো লাগে দেখলে সেই কথাগুলো মনে পড়ে মনে পড়লে তার কী করবো ফেরে পরেরবারে যেতে পারবো আশা করি আশা করি যেতে পারবো ফের পরে পরে যাবো আমি একদিন ফের ঠিক করে আমার দাদা দাদা দাদা দিদিদের সবাইকে নিয়ে যাবো নিয়ে গিয়ে ঘুরিয়ে আনবো এই গিয়ে আমি জায়গাতে ঘুরে এসেছি দেখিয়ে আনবো এখানে গিয়ে এইসব ফটো তুলেছে এরকম দেখে দেখাবো যে তোরা এরকম ফটো তুলে তোমরা ওরকম ফটো তুলে হচ্ছে অ্যালবাম ভিতরে রেখে দেবে তোমরাও দেখবে সবারই দেখাবে আমিও দেখাই